আমি আগের সপ্তাহে যেই বডি ওয়াশটা সংগ্রহ করেছিলাম সেটি খুবই উচ্চমানের ছিল উচ্চমানের ছিল তার কারণ হচ্ছে এটি যেরকম জিনিস তার তুলনায় তার দামটি অনেক কম নিয়েছে এবং এটি এটির গন্ধ খুবই ভালো এটি একবার যদি আমি ব্যবহার করি আমার ধরুন দু থেকে চার ঘণ্টা অবধি সুগন্ধ থাকে গায়ে তো এটা আমি সবাইকেই বলেছি অনেকজনকেই আরও বলেছি যে এই প্রোডাক্টটা কেনা খুবই ভালো এবং এই বডি ওয়াশটা খুব অল্প পরিমাণ নিলেই খুব ভালো ফেনা হয় সেই জন্যে আর বেশি নিতেও হয় না আর এটার কোম্পানিও খুব ভালো এবং পরিমাণে তো আমি বললামই অনেকটা রয়েছে এটা আমার একমাস পুরোপুরি চলে যাবে নতুন করে আর কিনতে হবে না আর এখনকার দিনে এই জিনিস খুবই দরকার সাবানের বদলে এটাই ব্যবহার করা উচিত সাবানে অনেক ইনফেকশান হতে পারে কিন্তু বডি ওয়াশে ইনফেকশান হওয়ার ইয়েটা কম থাকে তো এটাই খুব ভালো